হ্যাঁ হ্যাঁ বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ আমার দোকানে গল্পের বই তারপরে প্রাইমারি স্কুলের বই হাই স্কুলের বই এবং রান্নার বই আরো বিভিন্ন ধরনের বই পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন ধরনের লেখকেরও বই আছে সব ধরণের বই পাওয়া যায়

হ্যাঁ আমার দোকানে সব ধরনের বই আছে প্রাইমারি স্কুল হাই স্কুলে যা যা বই দরকার লাগে সহায়িকা এমনি আরো বিভিন্ন সব বই আছে

আপনি কি ধরনের বই নেবেন প্রাইমারি স্কুলেরও ও হ্যাঁ প্রাইমারি স্কুলেরও বই পাওয়া যাবে আপনি সব ক পিস করে নেবেন বলুন হ্যাঁ দশ পিস করে নেবেন মানে কি কি কোনটা দশ পিস নেবেন বাংলা দশ পিস হ্যাঁ মানে মানে সব মিলিয়ে মিশিয়ে নেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ আমার কাছে সব ধরনের বই পাবেন সহায়িকা বলুন গল্পের বই বলুন রান্নার বই বলুন সবই পাবেন হ্যাঁ হ্যাঁ আমরা সব বইয়ের উপরেই ডিসকাউন্ট দেব আপনি যেরকম কিনবেন আমরা সবগুলো টোটাল করে আপনাকে ছাড় দেব ওই পনেরো পার্সেন্ট করে ধরুন ছাড় দেব এরপর আপনি যেরকম কিনবেন সেরকমই তো ছাড় পাবেন তো সেরকমই হ্যাঁ এরপর হ্যাঁ এরপর সহায়িকা নিলে ধরুন আপনার দামটা একটু বেশিই পড়বে এই তিনশো সাড়ে তিনশো চারশো এরপর যেরকম লেখকের নেবেন রায় মার্টিন হলে আলাদা দাম ছায়া প্রকাশনীর দামটা একটু কম এইরকম আর কি তো আপনি যে হ্যাঁ ছায়া প্রকাশনীর বইও পাওয়া যায় সব বই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আপনি জেনে আসবেন আমাদের দোকানে তখনই আমি আপনাকে সব জেনে বলে দেব

আপনি যবে খুশি আসতে পারেন আমাদের দোকান সবসময়ই খোলা থাকে আর বিকেলের দিক করে এলে একটু ফাঁকা পাবেন ওই বিকেল পাঁচটার দিক করে এলে তো তখনই আসবেন

ঠিক আছে ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ রাখুন